বাংলার লোকেরা কীভাবে তাদের ভাষা ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ করতো যারা ভাষা বলতে পারে না বাংলা ভাষা খুবই মধুর মিষ্টি একটি ভাষা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই এই বাংলা ভাষাতেই কথা বলে থাকে বাংলা ভাষা তাদের মাতৃভাষা বাংলা ভাষা বাংলা ভাষা খুবই মিষ্টি এবং মধুর প্রত্যেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকেই তাদের কথোপকথনের জন্য একে অপরের সাথে কথোপকথকন করার সময় বাংলা ভাষাকেই ব্যবহার করে থাকে বাংলা ভাষা যারা বুঝতে পারে না তাদেরকে যখন তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের সাথে কথা বলার জন্য তাদের সাথে মনের ভাব প্রকাশ করার জন্য বাংলা ভাষার সাথে সাথে আমাদেরকে আকার ইঙ্গিত ইশারার সাহায্যে আমরা তাদের সাথে কথা বলতে পারি তাছাড়া অনেক সময় আমরা তাদেরকে লিখে বা হাতে হাতে অঙ্গ ভঙ্গির মাধ্যমেই তাদেরকে আমাদের মনের ভাব আমরা প্রকাশ করতে পারি তাছাড়াও বাংলা ভাষা অনেকটাই মধুর এবং মিষ্টি ভাষা তো আমরা যখন বাংলা ভাষা মুখেতে বলি তখন ওই মুখের যে ভঙ্গি ওটা দেখেও কিন্তু অনেক সময় অপর দিকের যে মানুষটি রয়েছে যে হয়তো কথা বলতে পারে না কিন্তু সে কিন্তু ওই মুখের নাড়ানোটা দেখে বুঝতে পারে যে আমরা কি বলতে চাইছি এইভাবেও অনেক সময় কিন্তু আমরা আমাদের ভাষার আদান প্রদান করে থাকি এবং অন্যদের সাথে যোগাযোগ করে থাকি